হ্যালো এটা কি ট্যুরিস্ট রাইডার বলছি আমার একটা হোটেল লাগবে এরকম দীঘা হ্যাঁ মানে কেমন কী আসলে এইটুকু জানার ছিলো এত আমাকে একটু কমের মধ্যে একটু হোটেল দেখে দিন না দু হাজারের মধ্যে বেশি না চার পাঁচ দিন আচ্ছা তাহলে আপনি ওটাই একটু দেখে দিন দু জন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসি না হলেও হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন